হ্যালো কে বলছেন বলুন হ্যাঁ আমি প্রধান বলুন আপনাকে কীভাবে আমি সাহায্য করতে পারি কি দরকার বলুন আচ্ছা বলুন কী কী অবশ্যই অবশ্যই তো দেখুন সবচেয়ে বড়ো কথা কি পঞ্চায়েতে সরকার টাকা দিলে তবে তো হবে তবে এখন সরকার কিন্তু ভালো টাকা দিচ্ছে মোটামুটি একবারে দেয় না নয় তবে সরকারি প্রকল্প তো ওগুলো সরকারের সাথে আলোচনা করে ওগুলো বিডিও থেকে ওগুলো চারদিকে আপনারা জানান পঞ্চায়েত বিডিও অফিসে দরখাস্ত দিন তবে তো হবে মুখের কথাতে তো আর হয় না বলুন অবশ্যই অবশ্যই কিন্তু দেখুন পাইপ ব্যবহার করলে তো ফাটবেই মোটর চললে মোটরও খারাপ হবে বাড়িতেই বাড়িতেই হতো তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকতো এবারে যে পয়সা তেনাকে বলবেন এই সমস্যাগুলো যাতে না হয় বার বার আমাদিকে না অসুবিধায় পড়তে হয় ওনাকে বলবেন আর আমিও দেখছি বলবো অবশ্যই আমি চেস্টা করবো আপনি যে আমাকে জানালেন তার জন্য অনেক ধন্যবাদ এগুলো জানা ছিলো না ভিতরের খবরগুলো কারণ জল সত্যিকার আমাদের নিত্য প্রয়োজনীয় একটা অপরিহার্য জিনিস জল ছাড়া আমাদের চলে না জল তো আমাদের চাই রাস্তাঘাট একটু কাদা হলেও হয়তো কিছু হবে না কিন্তু জল ছাড়া তো থাকা যাবে না জলের ব্যাপারটা অবশ্যই বলবো আর এটাও মাথায় রাখবো যাতে রাস্তা ফাস্তা ঠিকঠাক হয় এখনকার দিনে তো রাস্তা প্রায় সব জায়গায় ভেঙ্গে যাচ্ছে কেন হয় না ওটা আমাকে একটু জিজ্ঞাসা করে বলতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তবে আপনি আরও কোনো সমস্যা থাকলে বলবেন পরবর্তীকালে আমাকে জানাবেন আমারও জানা দরকার আমি তো ঠিকঠাক জানি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে